আমার বাইকের এক্সপেরিয়েন্স খুবই ভালো সবসময় কারণ বাইক আমার খুব ভালো লাগে বাইক চালাতে বাইক নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে বাইক নিয়ে আমরা একদিন একটা ট্যুরে গিয়েছিলাম অনেক দূরে বাড়ির থেকে দুশো কিলোমিটার দূর আমি আর তিনটে বন্ধু মিলে তিনখানা বাইক নিয়ে সবাই মিলে গিয়েছিলাম গিয়ে অনেক ঘুরলাম অনেক ফটো তুললাম অনেক আনন্দ করলাম আর সব থেকে স্মৃতিদায়ক মুহুর্ত হচ্ছে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো দু সাইডে অনেক গাছ আর মাঝখান থেকে সোজা একটা রাস্তা তো সেইখানে যেতে যেতে দারুণ লাগছিল রাস্তা একদম খুবই ভালো রাস্তা কোথাও খারাপ কিছু নেই তো এই জিনিসটা সারা জীবন মনে রয়ে যাবে আরও অনেক মুহুর্ত আছে যেমন আমরা সমুদ্রে বেড়াতে গিয়েছিলাম বাইক নিয়ে তো সমুদ্রের বিচেতে বাইক চালাচ্ছিলাম আর সমুদ্রের ঢেউগুলো আমাদের পায়ের তলা থেকে চলে যাচ্ছে ওটাও দারুণ একটা অনুভূতি তো এইসব জিনিস সারা জীবন মনে রয়ে যাবে তো আরও ইচ্ছে আছে অনেক ট্যুরে যাওয়ার বাইক নিয়ে বন্ধুদের সাথে ঘোরার আরও নতুন কিছু স্মৃতি তৈরি করার বাইক সব ছেলেদের একটা ইমোশন ভালোবাসা ভালো লাগা তো বাইক নিয়ে ঘোরা একটা খুবই ভালো ব্যাপার আমার খুব ভালো লাগে আমি প্রত্যেকদিন বাইক নিয়ে ঘুরে বেড়াই কোথাও কাজে থাকলে যাই কলেজ বাইক নিয়ে যাই এইসব আর এখনকার দিনে বাইকের দাম অনেক বেশি হয়ে যাওয়ায় সবাই তার পছন্দের বাইক নিতে পারছে না বাইক কম যদি টাকা কম হতো তাহলে অনেক লোক বাইক ইউজ করতে পারত